এটা কি চন্দ্রকোণা পুলিশ স্টেশন আমি আমি বলছিলাম আমাদের বাড়ির সাইডে একটা আমাদের প্রতিবেশীর বাড়িতে কালকে রাতে চুরি হয়ে গেছে আমি সেই বিষয় নিয়ে একটা কমপ্লেন লেখাতে চাই হ্যাঁ আমি চুরিটা নিজের চোখে দেখেছিলাম আমি রাত্রে বাইরে উঠেছিলাম বাইরে উঠে দরজা তাদের ঘরে দেখছি দরজা খোলা রয়েছে আমি সেই বিষয় নিয়ে একটু এগিয়ে রাস্তাটার ওপারে আমার প্রতিবেশীর বাড়ি আমি রাস্তাটার একটু কাছটাতে যেতে দেখলাম যে ও বাড়ির মধ্যে কতগুলো লোক আলমারি খুলে সোনাদানা নিচ্ছে না আমাদের প্রতিবেশীদেরকে বন্দুক দেখিয়ে রাখা হয়েছিল আমাকেও দেখতে পেয়ে গেল কিন্তু আমি যে অন্ধকারের মধ্যে ছিলাম বলে আমি সেখানটায় রাস্তার মধ্যেই শুয়ে পড়েছিলাম আমাকে ওই জন্য অতটা লক্ষ্য করতে পারেনি এবং আমাকে ধরেওনি তারা না চোরগুলোকে তো দেখলে তো চিনতে পারব না ওরা তো অন্ধকারের মধ্যে ছিল তবে বলতে পারি ছয় ছয়জন চোর ছিল এবং ছয়জন চোরের মধ্যে একজন চোর একজন চোরের দেখবেন হাতের মধ্যে একটা ঝিকিমিকি লাইটের মতন কিছু একটা দেওয়া ছিল যে লাইটটা অন্ধকারের মধ্যে রাখলে সেই লাইটটা একটু জ্বলছে দেখছি তাদের মধ্যে তিনজন বন্দুক রেখেছিল এবং দুজন লাঠি নিয়ে ছিল এবং একজন খালি হাতে সে হচ্ছে আলমারি থেকে সোনা এবং টাকা গহনা সব বের করে নিচ্ছিল হ্যাঁ বলুন একটু ভালো করে হ্যাঁ আমি প্রতিবেশীদেরকে জিজ্ঞাস করেছি তাদের সোনা ছিল তিন ভরি সোনা ছিল চার লাখ টাকা ছিল এবং গহনা ছিল মোটামুটি দশ থেকে বারো লাখ টাকার মতন গহনা ছিল সেই আলমারিটার মধ্যে বন্ধ করে রেখেছিল সে ওইগুলো নিয়ে চলে গেছে আমার নাম হচ্ছে সুরজিত সুরদীপ লাগা বাড়ি বসনছোড়া তিন নম্বর কলোনিতে দশ নম্বর বাড়ি আমার পাশের বাড়ি আমার হচ্ছে প্রতিবেশী বাড়ির নম্বর বারো নম্বর বাড়িতে চুরি হয়েছিল আমাদের প্রতিবেশীর নামটা হচ্ছে সাহেব হাইক হ্যাঁ হ্যাঁ হুম আমি বলছিলাম কবে যাব থানায় আজকেই যেতে পারি এখন না পরে যাব থানায় হুম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার